আমরা পাখির আবাসস্থল সংরক্ষণ ও সুরক্ষায় পাখি পর্যবেক্ষণ করা নিয়ে কিছু কথা বলবো আমরা পাখির আবাসস্থলকে সংরক্ষণ করতে চাই আমরা কীভাবে সংরক্ষণ করবো আমরা দেখব যেখানে কিছু পাখি একসাথে রয়েছে সেখানে আমরা চেষ্টা করবো যে পাখি যেখানে থাকতে সবথেকে বেশি সুস্থ থাকবে আমরা সেই পরিবেশেই সেই পাখিকে রাখার চেষ্টা করবো এবং তাদের জন্য কিছু আবাসস্থল তৈরি করব প্রত্যেকটা পাখির জন্য কিছু আবাসস্থল তৈরি করলে তারা সেখানে সুরক্ষিত থাকবে আমাদেরও কিছু করা উচিত যাতে সব পাখি এক জায়গায় থাকলে একটি অস্বাস্থ্যকর পরিবেশও তৈরি হতে পারে তাই আমাদের চেষ্টা করা উচিত যে পাখি যেখানে সুস্থ থাকবে তাকে সেই পরিবেশেই বড়ো হয়ে উঠতে দেওয়া এবং প্রত্যেকটা পাখির জন্য তাদের বিভিন্ন দিকে নজর রাখা উচিত পাখি যেমন বেড়ে উঠবে সেও সুস্থ থাকবে পাখির পর্যালোচনাও করা উচিত পাখি পর্যবেক্ষণ আমরা কীভাবে করবো আমাদের পাখির দিকে নজর রাখতে হবে তার বৃদ্ধি তার বিকাশ সমস্ত কিছুর দিকে আমাদের নজর রাখা উচিত পাখি যেমন আমরা সংরক্ষণও করবো তার আবাসস্থরও দেখব ঠিক তেমন পাখি আমরা পর্যবেক্ষণও করবো আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য কিছু পাখিকে পর্যবেক্ষণ করেও দেখা আমরা কীভাবে পাখির পর্যবেক্ষণ করবো আমাদের পাখিদের সব সমময় যেরকম মানুষেরও পর্যবেক্ষণ করা উচিত ঠিক সেভাবে পাখিদেরও পর্যবেক্ষণ করা উচিত যে কোন পাখি কোন পরিবেশে সুস্থ থাকবে কোন পাখি কোন পরিবেশ তার কাছে অসুস্থ হয়ে উঠবে কিছু গ্যাঞ্জামের মধ্যেও পাখি রাখা উচিত নয় যে পাখি যে পরিবেশে সন্তুষ্ট থাকে তাকে সেই পরিবেশেই রাখা উচিত আবার কিছু পাখি আবাসস্থল আছে যারা গাছের মধ্যেই থাকতে বেশি ভালোবাসে তারা আবার কিছু পাখি আছে তারা ঘরের কোণায় ঘরের ব্যালকনিতে থাকতে ভালোবাসে তাই তাদের সেখানেই রাখা উচিত আবার যারা সে পাখি গাছে থাকতে ভালোবাসে তাদের সেখানেই রাখা উচিত তাই যে পাখি যেখানে থাকতে চায় তাকে সেভাবেই রাখা উচিত পাখি যেমন কখনও বেঁধে রাখতে নিই তাকে মুক্ত আকাশে উড়তে দিতে হয় তেমন পাখি সংরক্ষণও করে রাখাও উচিত এখন তো পাখি বিলুপ্ত প্রায় হয়েই গেছে তাই পাখি সংরক্ষণ করলে হয়তো পাখির পর্যবেক্ষণও করা উচিত